প্রাকৃতিক বিপর্যয় এবং পরিবেশগত সমস্যাগুলি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিশেষভাবে প্রবাহিত করেছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে আগে কোনোরকম কোনো বিপর্যয় ছিল না কিন্তু উনিশশো তিরানব্বই সালে কলকাতাতে যে গুলিবর্ষণ হয়েছিল সেই গুলিবর্ষণের ফলে অনেক মানুষ মারা গিয়েছিল অনেক মানুষের মধ্যে গন্ডগোল লেগে গিয়েছিল আবার দুহাজার সালে ভারত বাংলাদেশ মিলে যে বন্যা হয়েছিল সে বন্যার ফলে কত বাড়ি ঘর ডুবে গিয়েছিল কত মানুষ বন্যার জলে ভেসে চলে গিয়েছিল কত মানুষ দুবেলা খেতে পায়নি অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছিল আবার দুহাজার দশ সালে পশ্চিমবঙ্গে ফেরি ডুবে যাওয়ার মতো একটি বড় ঘটনা ঘটেছিল এর ফলেও অনেক মানুষ সেখানে মারা গিয়েছিল আবার দুহাজার এগারো সালে এ এম আর আই হাসপাতালে আগুন লেগে গিয়েছিল এই আগুন লাগার ফলে হাসপাতালটা অনেকটা পুড়ে গিয়েছিল হাসপাতালে থাকা অনেক রোগীও মারা গিয়েছিল অনেক ডাক্তার বা অনেক নার্স তারাও অনেক আহত হয়েছিল আবার সংগ্রামপুর মিথানল বিষক্রিয়ার ফলে অনেক মানুষও মারা গিয়েছিল আবার দুহাজার ষোলো সালে কলকাতা ফ্লাইওভার ধসে যাওয়ার ফলে সেই ফ্লাইওভারের উপর যে সমস্ত গাড়ি ঘোড়া সব চলছিল সে সমস্ত গাড়ি টাড়ি সব পড়ে নদীর তলায় ডুবে সবাই মারা গিয়েছিল এর ফলে আমাদের ভারতের ইতিহাস নড়বড়ে হয়ে হয়ে গিয়েছিল